বর্তমানে মানুষের মধ্যে সচেতননার ফলে শিক্ষার হারও বৃদ্ধি পেয়েছে শিক্ষার হার না বলে যদি বলা হয় সাক্ষরতার হার সেখানে কিন্তু বৃদ্ধি পেয়েছে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান বেসরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে বহু মানুষ তাদের বিদ্যা অর্জন করেন এবং মিনিমাম গ্রাজুয়েশান পর্যন্ত বোধহয় স্নাতক পর্যন্ত মানুষ কিন্তু তাদের মিনিমাম পড়াশোনা করে থাকেন অবশ্যই আমার পরিচিত বহু মানুষ আছে যারা তাদের যারা তাদের মিনিমাম ডিগ্রি কিন্তু গ্রাজুয়েশান এবং তারা যথ যথেষ্ঠ সাক্ষরতা সম্পন্ন লোক আছে যারা বর্তমান ব্যবস্থার সঙ্গে যদি আপনাকে মিশে চলতে হয় অবশ্যই সাধারণ মানুষ আমার পরিচিত লোকজন তাদেরকে অবশ্যই শিক্ষিত হতে হবে কারণ প্রত্যেকটি বিষয়ে যেহেতু টেকনোলজির প্রযুক্তির প্রয়োগ ঘটছে ফলে মিনিমাম বিদ্যা অর্জন না থাকলে তারা সে সুবিধাগুলো নিতে সক্ষম হবে না ফলে ব্যবস্থাগুলি কিন্তু সমগ্র সামগ্রিক বিষয়ের দিক থেকে কিন্তু পিছিয়ে যাবে ফলে

এবং অবশ্যই তারা বিদ্যা অর্জন করে অবশ্যই ডিগ্রি আছে এবং ডিগ্রিটা অর্জন করেছে এটা অবশ্যই তাদের কাছে একটা ফলদায়ক বিষয়